আমার কোনো ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ ইত্যাদি খারাপ হলে আমি কোম্পানির পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করি কারণ কোম্পানির পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করলে সেই প্রোডাক্টের অরিজিনাল মাল সব পাওয়া যায় এবং নির্দিষ্ট মূল্যে কোম্পানির পাবলিক এসে সেটিকে সারিয়ে দিয়ে চলে যায় এবং আমার ঘরে এসে সেই সার্ভিসটা কোম্পানি প্রদান করে তাই আমি যখনই আমার কোনো ল্যাপটপ বা ডেস্কটপ বা ফোন খারাপ হয় আমি কোম্পানির পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করি এবং কোম্পানির পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করার ফলে একটা সুবিধা হচ্ছে কি যে ওরা ঘরে এসেই সার্ভিসটা দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং পরিষেবার সময় কিছু কিছু ক্ষেত্রে বেশি লেগে যায় যার ফলে আমাদের ওই দিকে একটু প্রবলেম হয় যে পরিষেবা পাওয়া যাচ্ছে ঠিকই কিন্তু সময় বেশি লাগে